প্রযুক্তি আমাদের সবার জীবনের একটি চাহিদা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি আসার সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান যেমন পাল্টেছে তেমনি খারাপও হয়েছে তার মধ্যে যেমন একটি হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে সবাই সবার খবর নিচ্ছে কে কোথায় আছে কী না আছে কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যখন মানুষ চিঠি লিখতো তার মাধ্যমে সামাজিক মেলামেশা হত সেটা কিন্তু এখন আর হয় না শুধু মানুষ যোগাযোগটা রাখছে শুধু মোবাইল ফোনের দ্বারা এই মোবাইল ফোন মোবাইল ফোন জন্য যেটি সবার উপকরণ টাওয়ার মোবাইল টাওয়ার সেটির জন্য অনেক পাখি এখনকার দিনে দেখতে পাওয়া যায় না যখন যেটা আমরা ছোটোবেলায় চড়ুই পাখি বাবুই পাখি শালিক দেখতাম সেগুলো দেখা যাচ্ছে না এমনকি নারকেল গাছের ক্ষতি হয়েছে চাষের কাজেও ক্ষতি হয়েছে তো প্রযুক্তি বাড়ার সাথে সাথে মানুষের যেমন উন্নতি হয়েছে তেমনি অবনতিও হয়েছে